আমাদের সামনে বাজার বাজারে অসুবিধা একটু তো হয় সবরকম রোজ বাজারটা পাওয়া যায় না যেমন আলু পেঁয়াজ ওইটা তো আমাদের প্রতিদিনই তো দরকার না ওইটা প্রতিদিন মেলে না শাকসবজি সপ্তাহে দুদিন পাওয়া যায় হাট বসে দুদিন মাত্র কিন্তু আমাদের অসুবিধা হয় প্রতিদিন পেলে খুব ভালো হয় চাষবাসেরও তেমন এইখানে সুবিধাটা নাই আমরা খুব অসুবিধায় আছি চাষবাসেতে আমাদের খুব এইভাবে এইভাবে আমাদের দিন কেটে যায় চলে যায় আস্তে আস্তে তাতে আমাদের আরও একটু সুবিধা হলে একটু খুব ভালো হতো তাই মধ্যেই আমরা সবাই মিলে দেশের সব পাঁচজন লোক মিলে আলোচনা করেছি যে পাশাপাশি একটু বাজার হলে রোজ যেমন বসে সেরকম একটু সুবিধাজনক যেমন হয় সেটাই আমরা জানাই সেইটা হলে খুব সুবিধা হয় আমাদের খুব ভালো হয় সবারই পক্ষে ভালো হয় সেটা খুব হলে সেটা আমাদের তাড়াতাড়ি হবে সেরকমভাবেই ব্যবস্থা করছি আমাদের এটাই আমাদের অসুবিধা হয় কিন্তু এইসব হলেই আমাদের একটু সুবিধা হয় তাতে আমরা ভালোরকম সব খেতে পাই টাটকা মাল খেতে পাই টাটকা সব জিনিসপত্র সবজি বাজার সব খেতে পাই